দশ বারো দিন আগে আমি আসানসোল বাজারের গ্যালাক্সি মল থেকে একটা কুর্তি নিয়েছিলাম কুর্তিটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়েছিলাম রঙটাও ছিল খুব সুন্দর কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম যে কদিন পরেই রঙটা ফেড হয়ে গেল রঙ উঠে গেল কাপড়টাও পাতলা কেমন ভালো নেই তাড়াতাড়ি ছিড়েও গেল এখন ওটা ভালো করে পরতেও পেলাম না যেরকম দাম নিয়েছিল সেরকম দাম অনুযায়ী আমি পরতেই পেলাম না টাকাটা বেশী নিল উল্টে কাপড়টা একদম ভালো না তাই আমি এইরকম কুর্তি আর নিতে চাই না